আমি বছরে দু থেকে তিনবার ঘুরতে যাই এবং প্রায়ই আমার পার্শ্ববর্তী শহর গ্রাম বা আমার নিকটবর্তী এলাকা যেইগুলো আছে সেইগুলো ঘুরে বেড়াই বা ঘুরতে যাই কারণ আমার ঘুরতে গেলে সেই এলাকা সম্পর্কে পরিবেশ সম্পর্কে সেখানকার মানুষজন সম্পর্কে তাদের সম্পর্কে একটা ধারণা সেইখানকার পরিবেশ সম্পর্কে জানতে পারা এটা একটা নিজস্ব অভিজ্ঞতা এবং এটা আমাদের জীবনের চলার পথে একটা খুবই গুরুত্বপূর্ণ ও হিস পথ হিসাবে হয়ে চলে এটা আমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগে এই অভিজ্ঞতাগুলো অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলার ক্ষেত্রেও এইগুলো কাজে লাগে ঠিক আছে জীবনের এইগুলো একা একটা গুরুত্বপূর্ণ পার্ট যা আমরা কোথাও গেলাম সেখানে মানুষের সাথে মিশলাম তাদের কথাবার্তা সেখানকার মানুষের ব্যবহার সেই সমস্ত কিছুই আমাদেরকে অনেকটাই উদ্দিপ্ত করে ঠিক আছে আমাদের জীবনে প্রভাব ফেলে ঠিক আছে আমাদের চলা ফেরার ক্ষেত্রে আমাদের কথা বলার ক্ষেত্রে আমাদের মানুষের সাথে আচার ব্যবহারের ক্ষেত্রে তো সেই সব কারণের জন্য আমার মনে হয় যে আমাদের সকলের পরিবেশ সম্পর্কে পরিবেশে বেরোলে সেখানকার পরিবেশ সম্পর্কে জানতে পারা বা সেখানকার পরিবেশের ধরন আমাদের এখানকার পরিবেশের ধরন সেখানকার মানুষের ব্যবহার সব কিছুই সম্পর্কে জানা সেখানকার পরি এইসব কারণের জন্য যাওয়া এবং আমাদের মানসিক গঠন এবং মানুষিক দিক থেকে আমরা সুস্থ থাকার জন্যও যাওয়া প্রয়োজন আমরা একটা জায়গায় থাকতে থাকতে আমরা অনেক সময় খুব অস্বস্তিবোধ করি তো সেখান থেকে বেড়িয়ে আসার জন্য আমরা বাইরে গেলে সেখানকার নতুন করে বেশ নতুন মানুষের সাথে মিশে সেখান থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারি তো সেই কারণের জন্য আমরা আমি বাইরে যাই বা আমাদের সকলেরই উচিত বাইরে যাওয়া